ভারতের সরকারি ভাষা হিন্দি ও পশ্চিমবঙ্গে সরকারি ভাষা বাংলা আমরা সাধারণত পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের যেকোনও রাজ্যে তথা যেকোনও বাইরে কোনও কোথাও বেড়াতে বা কোথাও যাতায়াত করলে বাংলা ভাষা সেখানে চলে না সেখানে সাধারণত হিন্দি কথাই বলতে হয় এবং বাইরে কোথাও থেকে আসলে পশ্চিমবঙ্গে হিন্দি কথা চলে না সেখানে সাধারণত বাংলা কথাই বলতে হয় কারণ যেখানকার মাতৃভাষা যা সেখানে সেটাই চলে এবং সেখানে সেটাই বলতে হয় কারণ তার কারণ সেখানকার মানুষ সেই সব কথা প্রচারিত তাই হিন্দি ভাষা যেইখানে প্রচলিত সেইখানে হিন্দি কথায় মানুষরা সাধারণভাবে বলে থাকেন এবং বাংলা আমাদের পশ্চিমবঙ্গে চলে সেখানে বাংলাই সাধারণ মানুষরা বলে থাকেন